প্রযুক্তি উত্থানের সাথে সাথে দিনের পর দিন বাংলা ভাষার ব্যবহার কমে যাচ্ছে আমরা যখন নানা প্ল্যাটফর্মে কাজ করি তখন দেখা যায় যে বাংলা ভাষা ব্যবহার আমাদের খুবই কম হয়ে থাকে আমরা সবাই ম্যাক্সিমাম ইংলিশেই টাইপ করি এবং ইংলিশেই কথা বলে থাকি হ্যাঁ তবে সেক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে আমরা বাংলা ভাষাকে ইংরেজিতে টাইপ করে কাজ করি যার ফলে দেখা যাচ্ছে বাংলা ভাষার ব্যবহার দিনের পর দিন কমছে এবং ইংরেজি ভাষার ব্যবহার দিনের পর দিন বাড়ছে